হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছি ডাক্তারবাবু আমার না গত সাতদিন ধরে প্রচুর জ্বর কী করা যায় ভালো হচ্ছে না

হ্যাঁ আমি প্যারাসিটামল চারটে খেয়েছি বাড়িতে সবাই বলছিল প্যারাসিটামল খেতে খেয়েছি কিন্তু ভালো হচ্ছে না হ্যাঁ গত এক সপ্তাহ তো হয়েই গেল এতটুকুও কমছে না সেই রাত হলে জ্বর আসছে গায়ে কাঁপুনি দিচ্ছে দিনের বেলা ঠিক আছি কিন্তু রাতের বেলায় এরকম সমস্যা হচ্ছে না না কাশি টাশি হয়নি শুধু জ্বরটা হঠাৎ করে চলে আসছে আচ্ছা বলছি চেম্বারে ফিজ কীরকম নেবেন আপনি আচ্ছা তবুও এখন মানে আপনার তো ওখানকে যেতে একটু দেরি হবে ততক্ষণকে আমি কী করব বাড়িতে একটু যদি বলেন মানে অন্য আর কি মানে হ্যাঁ ওটাই আমিও বলছিলাম যে গরম জল টরম জল খেলে ভালো হবে একটু কোনো হ্যাঁ সে তো আমি আপনার কাছকে যাচ্ছি আজ না হলেও কাল যাব আপনি কবে বসবেন বলুন আচ্ছা ঠিক আছে আজকে আপাতত মাথাটা ধরে রয়েছে তাহলে এখন মাথা ছাড়াব কী করে আমি

আচ্ছা ঠিক আছে তাই করছি কালকে তাহলে দশটার দিকে যাব না কি আপনার কাছকে আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক হুম হুম